হ্যালো হ্যালো ডাক্তারবাবু বলছিলাম যে আপনি আমাকে আগেরবারে বললেন যে আমার নার্ভের প্রবলেমটা ঠিক হয়ে যাবে কিন্তু দেখছি এখনও ঠিক হয়নি হ্যাঁ আপনি যে রকম ওষুধ দিয়েছিলেন সেগুলো আমি টাইম মতো খেয়েছি কিন্তু দেখছি এখনও কোনো ঠিক হচ্ছে না না একটু রেজাল্ট পেয়েছি কিন্তু তবু এখনও পুরোপুরি ঠিক হচ্ছে না মানে একটু একটু রেজাল্ট হচ্ছে না পুরোপুরি ঠিক হচ্ছে না একই প্রবলেম আবার হচ্ছে কালকে কখন বলুন তো কখন গেলে আপনার দেখা পাওয়া যাবে না কখন আপনার ভিড়টা কখন কম থাকে একটু বলুন আর ওষুধপত্র কি কিছু চেঞ্জ করতে হবে না খাপগুলো আমি রেখেছি আর বলছি কী আর কোনো কি কোনো মেডিসিন করতে হবে মানে মেডিটেশন কালকে তাহলে আপনি এগারোটার দিকে ফাঁকা আছে সে আমি কল করেই যাব কিন্তু খুব প্রবলেম হচ্ছে কিন্তু ঠিক হবে তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে যাব আর ঠিক হয়ে যাবে তো

হ্যাঁ হ্যাঁ নয়তো প্রচুর প্রবলেম করছে হাত পা সব কাঁপছে হুম ঠিক আছে তাহলে আমি কালকে যাচ্ছি এগারোটার দিকে আপনাকে ফোন করেই যাব ঠিক আছে তাহলে আমি যাব তাহলে কালকেই দেখি আর ওষুধগুলো একটু ওষুধগুলো একটু দেখে নেবেন আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে